আমি একটা সিরিয়ালের সাথে যুক্ত আছি আমাকে অনেকরকমের সিরিয়ালের পার্ট দেওয়া হয় যেমন মায়ের পার্ট মাসির পার্ট জেঠিমার পার্ট কাকিমার পার্ট ঠাকুমা বড়ো মা এছাড়া ফ্যামিলির সাথে ঘুরতে যাওয়ারও পার্ট এছাড়া মাসির সাথে ঘুরতে যাওয়ার পার্ট এছাড়া বন্ধুবান্ধবের সাথে ঘুরতে এছাড়াও ছেলেমেয়েকে নিয়ে পার্কে ঘুরতে যাওয়ারও পার্ট দেওয়া হয়